যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে বিশেষ অর্থ প্রকাশ পায় তাকে বাগধারা বলে বাগধারা এমন একটি শক্তি আছে যা সাধারণ অর্থ বোঝা যাবে না যেমন গোবর গণেশ বিড়াল অত পশমী গোবরে পদ্মফুল ঘোড়ার ডিম কই মাছের প্রাণ ইত্যাদি ভাষার কিছু সাধারণ বাক্যাংশ এবং বাগধারাগুলি কি কি এগুলি হল অ আ ক খ এক বর্ণজ্ঞান বর্ণমালা ছেলেটি অ আ ক খ শিখছে ছমাস কেটে গেলে সমর্থক বাগধারা ক খ অ আ ক খ টু প্রাথমিক উপায় সাধারণ জ্ঞান এ বিষয়ে আমরা অ আ ক খ জ্ঞানে সমার্থক বাগধারা ক খ অ আ ক খ তিন প্রারম্ভিক পুস্তক ইউক্লিড লিখিত এলিমেন্টস নামক বইটি জ্যামিতিক শাস্ত্রে অ আ ক খ অরকট বিকট ছটফটানি ভীতিজনিত কারণে বিকৃত অঙ্গভঙ্গি অকট বিকট করে পড়িয়া তারস্বরে মহর্ষি কৃত্তিবাস ও ওঝা অ করিয়া ধনহীন অকাল বর্ষণ বর্ষাকালে ভিন্ন অন্য সময়ে বৃষ্টি অকাল বর্ষণে চাষের সমূহ ক্ষতি হয় অকাল বসন্ত সময়ের আগে সুখের সূচনা অকাল বার্ধক্য বা অকাল বৃদ্ধ অপরিণত বয়সে বৃদ্ধাবস্থা প্রাপ্তি অকাল বোধন অসয়ে কোন কাজ সম্পাদন অকাল মৃত্যু পরিণত বয়সের আগে মৃত্য অকাল সন্ধ্যা এক অসময়ের আগত সময় অকাল সন্ধ্যা দুই সময়ের আগেই কষ্টের সূচনা অকালের বাদল বা বাদলা অপ্রতিশিত বাধা অকালের তাল অসময়ে প্রাপ্ত দ্রব্য অকিঞ্চত তুচ্ছ নগণ্য কৃপা প্রভু কর অকঞ্চিত মাইকেল মধুসূদন দত্ত অকুণ্ঠ চিত্ত দ্বিধাহীনভাবে অকুলস্থর অপরাধ বা দুর্ঘটনা ঘটছে এমন স্থান পুলিশ দ্রুত অকুস্থরে পৌঁছেছে অকুল বিপুল সংকট অকুলে পরা